আমি বর্ষা ঋতুতে ভ্রমণ করতে বেশি পছন্দ করি সব ঋতুর তুলনায় কারণ বর্ষাতে অবশ্যই পাহাড়ি রাস্তা এবং অন্যান্য জায়গায় মারাত্মক ভয়ানক হতে পারে ঠিকই কিন্তু বর্ষায় একটা আলাদা আমেজ দেখা যায় প্রকৃতির আলাদা সৌন্দর্য দেখা যায় যেটা আমাকে খুব আকৃষ্ট করে এবং বর্ষায় নানা ধরনের ছাতা নিয়ে ঘুরবার আলাদা একটা মজা আছে এবং বৃষ্টিতে ভেজা আমার খুব পছন্দের এবং বৃষ্টিতে যদি ভিজে সেই জায়গাগুলো আমরা উপভোগ করি পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো এইসব জায়গাগুলো আমার খুব মজা লাগে ঘুরতে বর্ষাকালে এছাড়া গ্রীষ্ম এবং শীতকালে ব্যাপারটা ঠিক হয় না শীত এমনিতেই শুষ্ক খুব আমার সেটা পছন্দ নয় এবং গরমে যেটা হয় প্রচণ্ড ঘাম দেয় এবং সূর্যের এত দাবদাহে সেই জায়গাগুলো ঠিকমতো ঘোরা হয়ে ওঠে না তো এই কারণেই আমার বর্ষাকালটাকে আমি বেছে নিয়েছি ঘুরবার জন্য জানি অনেক ভয়ানক এবং অনেককিছু ঘটতে পারে সেই সময়ে গাড়ি হয়তো পিছলেও যেতে পারে কিন্তু তাও আমি কোথাও গিয়ে হয়তো একা গাড়িতে বসে বর্ষাকালেই ভ্রমণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব